সরকারি অনেক প্রকল্পের সুবিধা আমরা নিয়ে থাকি রোজকার জীবনযাপনের মাধ্যমে সরকারি প্রকল্প বলতে গেলে আমরা দুই ধরনের প্রকল্প নিয়ে থাকি এক ধরনের হলো যে আর রাজ্য সরকারের যে প্রকল্পগুলি বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি নিয়ে থাকি তার মধ্যে একটি হলো আবাস যোজনার প্রকল্প আবাস যোজনার প্রকল্প বলতে যারা দলিদ্র মানুষ মাটির বাড়িতে বাস করে তাদেরকে কিছু টাকা দেওয়া হয় যাতে তারা পাকা বাড়ি বানাতে পারে তাদের ঝড় বিষ্টি বন্যাতে কোনোরকম সমস্যা না হয় আছে স্বাস্থ্যসাথী যাদের ভারী রোগে চিকিৎসার অভাবে যারা মারা যায় স্বাস্থ্যসাথী থেকে তাদের কিছু টাকা দেওয়া হয় যাতে তারা কম খরচে ভালো চিকিৎসা তারা নিতে পারে রাজ্য সরকার থেকে যে প্রকল্পগুলি সুবিধা আমরা নিয়ে থাকি আছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী বিভিন্ন ধরনের কৃষক বন্ধু বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা আমরা নিয়ে থাকি কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পতে বলা হয়েছে যেসব দরিদ্র মেয়েরা আছে তাদের আঠেরো বছরের ঊর্দ্ধে তারা এককালীন কিছু টাকা পাবে যে টাকাটি তারা তাদের বিয়ের খরচে বা আগামী পড়াশুনোর খরচেও তারা লাগাতে পারে আছে রূপশ্রী যেটি দরিদ্র মেয়েরা নিজেদের বিয়ের খরচে লাগাতে পারে রূপশ্রীর টাকাটি আছে যুবশ্রী যে যুবসমাজ যারা অর্থের অভাবে আগামী ভবিষৎ আগামী জীবনের ভবিষ্যৎ হতে পারে না ভালো লেখাপড়া করতে পারে না তাই যুবশ্রী থেকে তাদের কিছু টাকা দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে পড়াশুনো করতে পারে আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা ভবিষ্যৎ জীবনে সেই ক্রেডিট কার্ডটির মাধ্যমে টাকা তুলে ভালো লোন নিয়ে ভালো পড়াশুনো করতে পারে আছে কৃষক বন্ধু যারা জমি আছে যাদের কিছু সে জমি থেকে তারা কিছু টাকা পায় যাতে সেই টাকাতে তারা ভালো খরচ করে উন্নত মানের ফসল উৎপাদন করতে পারে শুধু এই প্রকল্পগুলিই নয় সরকারি আরও অনেক প্রকল্পর সুবিদা আমরা নিয়ে থাকি যেমন আছে আমাদের ঘরের মা মাসিদের জন্য আছে লক্ষ্মীর ভান্ডার সেই মাসকালীন কিছু টাকা পায় যারা যে টাকার মাধ্যমে তারা নিজেদের ভরণ পোষণটা অত্যন্ত করে নিতে পারে কারো কাছে হাত না পাততে হয় তারা সাবলম্বী হয়ে উটতে পারে এইসব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সুবিধা নিয়ে থাকি রোজকার জীবনে